আমাদের এইখানের মধ্যে হলো মন্দির বড়ো মন্দির হলো বড়স্থল সেইখানে অনেক জগন্নাথের পুজো হয় বা অনেক ধুমধাম করে বড়োসড়ো করে পূজা হয় আর হচ্ছে আমাদের এখানে বিখ্যাত হচ্ছে রসকুণ্ড সেখানে সে শিবরাত্রি বা গাজন উৎসব হয় সেইখানে শিবরাত্রিতে অনেক অনুষ্ঠান বা খাওয়াদাওয়া ইত্যাদি হয় সেইখানে খুব বড়ো বড়ো অনুষ্ঠান বা কীর্তনীয়া এইসবও সেইখানে ব্যবস্থা থাকে তারসঙ্গে সেইখানে অনেক অনেক লোক ঘোরাঘুরি করে বা একাধিক মেশামেশি করে অনেক কথাবার্তা সব বন্ধুবান্ধবের সাথে মেলামেশা করা হয় হয় করা হয় আর হচ্ছে আমাদের এখানে রামমন্দির সেইখানে অনেক বিখ্যাত বিখ্যাত গাছ এবং অনেক কিছু লাগানো আছে রামমন্দির সেখানে রাম ভালো বড়ো বড়ো করে উৎসব হয় বা পুজোও হয় সেইখানে তে সবাই সবাই হিন্দু মুসলিম একসাথে সব ঘুরোঘুরি করে সেইখানেতে খুব ব্যবস্থা ও সুযোগ সুবিধা থাকেও থাকেও সেই নিয়ে সেখানে লোকজন একসাথে সব কথা বলাবলি করে আর মুসলিম বলে আলাদা থাকে না সেইখানে সব একসাথে সব থাকে ঘোরাঘুরি বা কথাবার্তা সব একসাথেই হয়